আমার শৈশবকালে অনেক ইস্কুল ট্রিপ রয়েছে বা আমি ইস্কুল থেকে অনেক ট্রিপে গেছি আর যার মধ্যে একটি হচ্ছে আমি যখন ক্লাস টুয়েলভে পড়তাম তখন আমাকে আমাদের ইস্কুল থেকে একটি ট্রিপে নিয়ে গেছিলো সেটি একটা আমাদের কাছাকাছি এরিয়ায় একটা নদী রয়েছে এবং তার নদীর ওখান থেকে একটু পাহাড় শুরু তো সেখানে ইস্কুল ট্রিপে গেছিলাম যেখানে সকালবেলা সবাই ইস্কুলে এসেছিলাম এবং ইস্কুল থেকে আমাদের একটা গাড়ি দিয়েছিল সেই গাড়িতে করে আমরা এবং স্যারেরা ম্যামেরা বাকি সব স্টুডেন্টরা গেছিলাম সেই বাসে করে যাওয়ার পরে সেখানে তো প্রথম আমার পাহাড় দেখা সেখানে গিয়ে প্রথম পাহাড় দেখতে পেলাম এবং সেই অনেক বড় নদী পাহাড় থেকে নেমে আসছে ঝরনার জল এসে নদীতে পড়ছে এবং সেখানে যাওয়ার পরে আমাদের টিফিন খাওয়া হয়েছিল খাওয়ার পরে নানা ধরনের অনেক রান্নাবান্না করা হয়েছিল এবং সবাই মিলে একসাথে বসে যে সেই খাওয়ার মজা সেটা টোটালি আলাদা রকম ছিল এবং সেখান থেকে খাওয়াদাওয়া করে পাহাড়ের গা ঘেঁষে রাস্তা দিয়ে বাড়ি আসার সময় সেই যে পাহাড়ে লাইট জ্বলছিল সেটা নিচের থেকে দেখা ও তার একটা মানে আলাদাই অনুভূতি